আমি বর্তমানে একটা কাজের সাথে যুক্ত আমি একবার কাজের সুত্রে উরমা গেছিলাম এটি একটি প্রত্যন্ত গ্রাম এখানকার রাস্তাঘাট খুবই খারাপ সেখানে সন্ধ্যার পর আর কোনো গাড়ি পাওয়া যায় না এমনকি কোনো লোকও থাকে না রাস্তা এতটাই খারাপ যে কোনো যানবাহনও চলাচল করতে পারে না রাস্তার চারিদিক গাড্ডা ভর্তি যখন আমি কাজ করে বাড়ি ফেরার পথে দেখি একটিও গাড়ি নেই তখন আমার খুব চিন্তা হয় ভেবেছিলাম কি করব রাস্তায় কোনো আলোও ছিল না কি করব বুঝতেও পারছিলাম না ঠিক তখনই একটি ভাঙা অটো ঘড়ঘড় করে আমার দিকে আসছিল আমি তাকে দেখে মনে একটু সাহস পাই এবং তাকে দাঁড় করিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি প্রথমে সে বলছিল কিছুতেই যাব না শেষমেশ তাকে অনেক জোর করে টাকা বেশি দেওয়ার পর সে না করে করে হ্যাঁ করলো অটোতে উঠে যখন বাড়ি পথে যাই রাস্তা তো খুবই খারাপ তাই আমার শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল আমিও বুঝতে পারছিলাম না আদৌ বাড়ি পৌঁছব কি না ঠিক সেই সময়ই গাড়ির চাকা পাংচার হয়ে যায় সেখানে কোনো মেকানিক খুঁজে না পাওয়ায় শেষমেশ একটি বাড়িতে আশ্রয় নিলাম পরের দিন সকালে যখন গাড়ি পেলাম তখন বাড়ি ফিরলাম